হ্যাঁ হ্যালো আচ্ছা আচ্ছা আচ্ছা কী হচ্ছে অসুবিধা শুনি আমি যে মেডিসিনগুলো দিয়েছিলাম সেগুলো খেয়েছিলেন তো এখনও জ্বরটা কি কমছে না না কি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে আপনি যদি আর একবার আসেন চেক আপে খুবই ভালো হত আপনি কি আমার চেম্বারে আসতে পারবেন না আপনার কাছাকাছি কোনও হসপিটালে আসতে পারবেন তা সামনে পীতাম্বর হসপিটাল আছে তাহলে ওখানে একবার আসবেন কারণ কিছু আপনাকে ব্লাড টেস্ট দেব করতে হবে কারণ জ্বরটা কেন কমছেনা আমাকে তো সেটা দেখতে হবে কিছু কি রিপোর্ট করতে দেব সেই রিপোর্টগুলো করিয়ে একবার আসবেন আর আমিই আলাদা করে আবার মেডিসিন দেব সেই মেডিসিনগুলো আপনি আবার কন্টিনিউ করবেন এইগুলো বন্ধ করে দিয়ে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হবে আর তার আগে আপনাকে তার আগে আপনাকে কিছু ব্লাড টেস্ট করতে হবে যেইগুলো কোলে করে রিপোর্টগুলো নিয়ে আসবেন আমি দেখব তারপরে বুঝতে পারব যে কোথা থেকে কী হচ্ছে না হচ্ছে এভাবে তো মুখে বলে তো আর হয় না কিছু টেস্ট করতে হবে সেগুলো দেখব

আমি হচ্ছে ওই সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত থাকি আপনি আসবেন তাহলে শুধু প্রেসক্রিপশনটা নিয়ে আসবেন তাহলেই হবে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নটা থেকে বসি হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কোনও অসুবিধা হচ্ছে না তো তখন যদি এমার্জেন্সি কোনও অসুবিধা হয় তাহলে আপনি আশেপাশে যদি কোনও হসপিটাল থাকে তাহলে সেখানে দেখাবেন যদি এমার্জেন্সি না থাকে তাহলে আপনি পরের দিনই হচ্ছে আসবেন নটা থেকে দুটোর মধ্যে তখন আমি নাহয় দেখে নেব ঠিক আছে তাহলে তাই করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখুন